আমার কাছে যে জিনিসটা রয়েছে সেটা হল মোবাইল ফোন সেটা একদিকে যেমন খুবই ভালো অন্যদিকে খুব ক্ষতিও হয়ে থাকে এখনকার যুগে ছেলেমেয়েরা মোবাইল ফোন নিয়ে সবসময় টাইম কাটাচ্ছে এর ফলে তাদের অনেক ক্ষতি হয়ে থাকে যেমন মোবাইল ফোন নিয়ে ছেলেমেয়েরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভিডিও দেখছে গেম খেলছে এই কারণে তাদের পড়াশোনার প্রচুর ক্ষতি হচ্ছে আবার অন্যদিকে সবসময় মোবাইল দেখার ফলে চোখেরও প্রবলেম হয়ে থাকে সেই কারণে মোবাইল ফোন আমার মনে হয় খুবই ক্ষতিকারক